আমার প্রিয় বাংলা শব্দ হচ্ছে ভালোবাসা কারণ ভালোবাসা হচ্ছে একটি মধুর শব্দ ভালোবাসা বলতে মানুষের একে অপরের প্রতি বিশ্বাস অগাধ বিশ্বাস সবকিছুকেই বোঝায় এই জন্য আমার ভালোবাসা শব্দটি ভীষণ পছন্দ আমি বাংলাভাষী হিসেবে নিজেকে গর্ব বোধ করি কারণ পৃথিবীর সবথেকে মধুর ভাষা হচ্ছে বাংলা এবং আমি এ ভাষায় কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি